আমার অনেকগুলি শখ রয়েছে তার মধ্যে প্রধান শখটি হলো স্ট্যাম্প মুদ্রা বা শিলালিপিগুলো আমার কাছে রাখা আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের শিলালিপি বা মুদ্রাগুলি সংগ্রহ করেছিলাম যেটা আমার প্রধান শখ যেমন আমার জীবনের প্রথম সংগ্রহ করা বিভিন্ন শিলালিপিগুলির মধ্যে একটি হলো নেপালি টাকা এই পাঁচ টাকার নোটটি আমার কাছে এখনও যত্ন সহকারে তোলা রয়েছে এছাড়াও সরকার থেকে বিভিন্ন ধরণের যে ধরণের স্ট্যাম্পগুলো বাজারে ছাড়া হয় বিভিন্ন স্মারকলিপি হিসাবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে একটা ভারত সরকার বিভিন্ন ধরণের যে স্ট্যাম্পগুলো ছেড়ে ছিলো তার মধ্যে একটি আমার কাছে রয়েছে এছাড়াও বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে যে স্পেশাল স্ট্যাম্পটি ছেড়ে ছিলো সরকার সেই স্ট্যাম্পটি আমার কাছে রয়েছে এছাড়াও বিভিন্ন শিলা যেমন প্রাচীন শিলা এবং অন্যান্য যে পুরাতন শিলালিপিগুলো রয়েছে তার মধ্যে আমার কাছে কিছু সংগ্রহে আছে এই শিলালিপিগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যা অমূল্য বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন পয়সার বিনিময়ে আমার কাছ থেকে এই ধরণের স্ট্যাম্প মুদ্রা বা শিলালিপি শিলালিপিগুলো ক্রয় করার চেষ্টা করেছিলো কিন্তু তারা এই শিলালিপি লিপিগুলো ক্রয় করতে পারে নি কারণ এইগুলো আমার কাছে একটা অমূল্য বস্তু এইগুলি খুবই যত্ন সহকারে আমি আমার বাড়ির একটা দিকে একটা ভালো আলমারির মতো করে এগুলি আমি তুলে রেখেছি যা আমার কাছে অমূল্য বিভিন্ন মানুষজন যখন আমার বাড়িতে আসে তখন এই শিলালিপি স্ট্যাম্প বা মুদ্রাগুলি দেখে খুবই চমকিত হয়ে থাকে এবং বিস্ময়ে আমাকে প্রশ্ন করতে থাকে কোনগুলি কোথা থেকে সংগ্রহ করেছি যেগুলি আমি খুবই হাসি মুখে এবং প্রাণের সাথে উত্তরগুলো দিয়ে থাকি